ভারতের আমি সব থেকে যেতে পারি হায়দ্রাবাদ মুর্শিদাবাদ নবদ্বীপ এই জায়গাগুলো আমি সব থেকে বেশি ঘুরতে যেতে চাই এছাড়াও পুরী দিঘা মুকুটমণিপুর মুকুটমণিপুরটা আমার ঘোরা হয়ে গেছে তবুও জায়গাটা এতটাই সুন্দর যে আমার বারবারই ওখানে যেতে ইচ্ছা করে এই সব জায়গাগুলো ঘোরা ঘুরতে আমি যেতে চাই এছাড়াও পৃথিবী ভারতে ছাড়াও পৃথিবীর মধ্যে এমন অনেক জায়গায় যেতে চাই যেমন লন্ডন প্যারিস এই জায়গাগুলোও আমি যেতে চাই এগুলো আমি ঘুরতে চাই আমি পৃথিবীর কোনা কোনায় আমি দেখতে চাই আমার চোখে সেইগুলোই সব দেখতে আমি মানে আমিও গোটা পৃথিবীকে নিজের চোখে রাখতে চাই এটাই আমার সব থেকে বড়ো ইচ্ছে এই ধরো ভারতের এমন ঐতিহাসিক জায়গা আছে যেগুলো আমার কোনোদিনও দেখা হয় নি তো সেইরকম জায়গা দেখতে চাই এছাড়াও আমি ইতিহাস বইয়ে মহেঞ্জোদারো পড়েছি আমি সেই মহেঞ্জোদারোতে একবার যেতে চাই কারণ সেখানকার যে স্তূপগুলি রয়েছে সেই স্তূপগুলো আমি দেখতে চাই আমি পর্যবেক্ষণ করতে চাই আমি ইতিহাসের সেই গভীর প্রান্তে যেতে চাই যেখান থেকে ইতিহাস উৎপত্তি হয়েছিলো ইতিহাস আমি যেখান থেকে শুনেছি আমি সেই জায়গাতে গিয়ে ইতিহাসটাকে সৃষ্টি করতে চাই সে সেই ইতিহাসটা আমি আমার জীবনে আনতে চাই